দেখুন আমার প্রিয় বাইক বলতে কে টিএম আছে আরন ফাইভ আছে বুলেট আছে নিন্জা আছে কাওয়াসকি আছে তো আমার কাছে কোন বাইকটি আছে বলতে আমার কাছে এখন আপাতত ডিউ কে কে টিএমের আড়াইশো সি সি গাড়ি আছে এবং আমি এখন এই গাড়িটিই চালাচ্ছি এবং আমি ভাবছি যে আর এরোন ফাইভ গাড়ি কিনবো তো বাইক চালানোর জন্য কোন বাইকগুলো আরামদায়ক বলতে দেখবেন আমি তো যতটা দেখেছি আরাম বলতে আমি পাওয়ার গাড়িগুলো চালিয়েছি সুপার স্প্লেন্ডার গ্ল্যামার এই গাড়িগুলো চালিয়ে আরাম অবশ্যই আছে কিন্তু আপনি মনে করেন কোথাও দূরের লং ডিস্টেন্সে কোথাও যাবেন তখন আপনি কে টি এম বা বুলেট তো বুলেটটাতেও বসে আরাম আছে বা চালিয়ে আরাম আছে কে টি এমে আছে খুব একটা সবাই আর কি পছন্দ করে না আরো চালাতে পারে না আরান এরোন ফাইভে তো একদমই আরাম নেই যতটা আমি আর আর কি অভিজ্ঞতাতে বলছি বাইক তো আমি অনেক চালিয়েছি বা অনেক বন্ধুদেরও চালিয়েছি আমার নিজের বাইকও আমি চালিয়েছি তো বাইক আরামদায়ক বলতে আমি নিউ জেনারেশনের মধ্যে বলবো বুলেট হ্যাঁ বুলেট চালাতে বেশ ভালোই লাগে আরামদায়ক লাগে কারণ একটা বুলেটের একটা আলাদায় একটা স্টেটাস আছে বা তার ইয়ে আছে তো বুলেট চালাতে আরাম আর কি লাগে